হ্যাঁ আমার আলাদা মানে যুগের পয়সা কি পাথর এগুলো কালেক্ট করতে খুবই ভালো লাগে তাই জন্য করে আমি আমি আমাদের আমাদের পুকুরে ডুব মেরে মেরে ডুব মেরে মেরে হচ্ছে কি পাথর আমি মনে করতাম যে ডুব মেরে মেরে খুঁজলে পয়সাও পাওয়া যায় তা আমি পয়সা খোঁজার জন্য ডুব মেরে মেরে আর দেখতাম কিছু আছে কি তো অনেকবার পয়সা পেয়েছিলাম জং ধরা সেগুলো নিয়ে আবার রেখে দিতাম তাই জন্য করে একবার আমার নানির মানে পুকুরে দুল পড়ে গেছিলাম অনেক দিন আগে আমার ঠাম্মার পুকুরে দূল পড়েছিলো পড়ে গিয়েছিলো অনেক দিন আগে তাই আমি আমার ঠাম্মা দু এবারে আমি তো জানতাম না যে পাবো এবার ডুব মেরে মেরে খুঁজেই আমার খুব ভালো লাগতো ওরকমভাবে খুঁজতে আর খুঁজতাম যখন তখন এরকম একটা ইয়ে হাতে পেয়েছিলাম দেখি ওই দূলটা তা দুলটা পেলে এবার আমি আমার ভাই করে হয়তো হবে তো আমার মার কাছে নিয়ে গিয়েছিলাম মা দেখালে এবার মা বলছে যে হ্যাঁ ওটা তোর ঠাম্মার দুল পড়ে গিয়েছিলো পুকুরে তা ওটা শুনে আমার খুব ভালো লেগেছে যে আমি ডুব মারতে মারতে এরকম আমার ঠাম্মার দুলটা পেয়ে যাব এটা আমি কোনো দিনও ভাবিনি তা আমি পেয়ে গিয়েছিলাম আমার খুবই ভালো লেগেছিলো আর এরকম আমাদের আগেকার যুগের পয়সা পাথর এগুলো কালেক্ট করতে খুবই ভালো লাগে কেন বললো আগেকার যুগের পয়সাগুলো ভালো লাগে দেখতে আমার আগেকার যুগের আমার কাছে নোট আছে ওই নোট আবার আমার মেজ কাকার কাছে পয়সা ছিল আমি নিয়ে আমার কাছে রেখে দিয়েছি ওই পুকুরে যেগুলো পেতাম ওর সাথে আর আরও যখন আমাদের ঘরে কাজ হতো তখন কোনো পাথর বা টাকা পেলে সেগুলো নিয়ে রেখে দিতাম আবার পুকুর পুকুরে কাটার সময় তখন মানে এমনি পুরোনো জিনিস মানে কালেক্ট করতে খুবই ভালো লাগে তাই আমি ওগুলো পেলে আমি নিয়ে আর রেখে দিই একটা বোতলের ভিতরে কিংবা একটা কোটোর ভিতরে নিয়ে ওগুলো রেখে দিই